আজ আমি সকাল আটটায় আদ্রা থেকে কাশিপুর যাওয়ার জন্য একটি ওলা গাড়ি বুক করেছিলাম আমার পরিবারকে নিয়ে বেড়াতে যাবো বলে কিন্তু এখন আমি গাড়ি চালককে ফোন করলে ফোনে পাচ্ছি না ইতিমধ্যেই তিনি কুড়ি মিনিট দেরি করে ফেলেছে এখনো কতক্ষন লাগবে গাড়ি চালকের আসতে